হ্যাঁ বলুন

হুম

হ্যাঁ যেতে পারবো তা আপনি কি এখন ওই কাজগুলো সব কমপ্লিট করে মানে সব কিছু কাজ করাতে চাইছেন তাই তো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব গিয়ে কতটা কি বাকি আছে সেটা ওই দেখে কী কী লাগবে না লাগবে সেটা আপনাকে দিয়ে লিস্ট করে দেবো দিলে সেটা আপনি কিনে রাখবেন রাখলে আমি গিয়ে তারপরে আজকে অবশ্যই যাবো আমি তাহলে আজকে একটু দূরে আছি কাজে আজকে যেতে পারছি না আমি কালকে কালকে বিকেলে তাহলে আমি আপনাদের বাড়িতে তাহলে যাচ্ছি গিয়ে দেখে আসছি হ্যাঁ হ্যাঁ আমি কালকে অবশ্যই অবশ্যই আপনার বাড়িতে যাচ্ছি গিয়ে কী কী লাগবে মেপে ইয়ে করে আপনি কালকে বিকেলে বাড়িতে আছেন তো অবশ্যই বাড়িতে থাকবেন হ্যাঁ গিয়ে আমি দেখে আসবো দেখে ওগুলো সব কিছু ক মেপে করে আপনাকে লিস্ট করে দিয়ে আসবো দিলে রেখে দিয়ে আসবেন আমি এক সপ্তাহের মধ্যে আপনার কাজ হচ্ছে কমপ্লিট করে দিয়ে আসবো